দেখুন বাংলা ভাষা নিয়ে বললে তো শেষ হবে না যেহেতু এটা আমাদের এ নিজের ভাষা বা মাতৃভাষা বলা যায় কথ্য ভাষা তবে আঞ্চলিকতার দিক থেকে বাংলা ভাষা ব্যাপক এবং বিস্তৃতি এর অনেকটাই এর উচ্চারণের কোনো নির্দিষ্ট সীমা নেই এক এক জায়গায় এর এক এক রকম উচ্চারণ তবুও বাংলা ভাষা তো আমরা কথা বলি ওই জন্যে এই ভাষাটার প্রতি আমাদের একটা আলাদা টান বলা যেতে পারে বা আলাদা একটা অন্য রকম একটা ব্যাপার আর কি তবে এর উচ্চারণ এক একটা অঞ্চল বা এক একটা প্রদেশভিত্তিক আলাদা হয়ে থাকে এক একটা অঞ্চলের কথা আরেকটা আরেক অঞ্চলের লোক অনেক সময় বুঝতে পারে না বা কিছু শব্দ এমন থেকে যায় এখানে এক রকম উচ্চারণ হয় সেখানে আরেক রকম উচ্চারণ হয় অথচ জিনিসটা এক বা সেই জিনিসটার মানে এক কিন্তু তার বলার ভঙ্গি বা বাচন শৈলী আলাদা আলাদা তার নাম এরকম হয় আর ব্যাকরণের কথা বলতে গেলে বাংলা ভাষার যে নির্দিষ্ট যেটা বা আমাদের আসল গদ্য ভাষা যেটা লিখিত ভাষা বলে বাংলায় সেটার ব্যাকরণ অনেকটাই জটিল বা অনেকটা কঠিন বলা যেতে পারে অন্যান্য ভাষা ইংলিশের গ্রামারের তুলনায় বা সংস্কৃত ব্যাকরণের তুলনায় বাংলা ভাষা বেশ জটিল বাংলার বিভিন্ন বাংলা ভাষার বিভিন্ন বিষয়গুলো যেমন সন্ধি বলুন বা সমাস বা ক্রিয়াকাল বা প্রত্যয়ের প্রতিটা দিকগুলোই যথেষ্ট কঠিন অন্যান্য ভাষার তুলনায় যেখানে ইংরেজি বা সংস্কৃত বা হিন্দি অনেকটা সহজেই আয়ত্ত করা যেতে পারে ব্যাকরণের বিষয়টা কিন্তু বাংলা ভাষার ব্যাকরণ আয়ত্ত করা একটু কষ্টসাধ্য তো মনে হয় নিজেদের ভাষা বলে হয়তো আমাদের এ একটু সহজে হয় কিন্তু আমরা আমাদের দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি বা হিন্দি বা সংস্কৃতর ব্যাকরণ আয়ত্ত করতে যতটা সময় লাগে তার থেকেও অনেক বেশি সময় লাগে অথচ আমরা বাংলা ভাষাতেই কথা বলি সেক্ষেত্রেও যদি অন্য কোনো ভাষা মানুষ যারা অন্য কোনো ভাষায় কথা বলা যাদের প্রচলন আছে বা যারা বলে তারা যখন বাংলা ভাষাকে আয়ত্ত করতে যাবে সম্পূর্ণ ব্যাকরণ শুদ্ধ অবস্থায় তাদের ক্ষেত্রে তো বেশ কষ্টকরই মনে হবে বলে আমার মনে হয়